শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা একটি অন্যতম ঝুঁকিপূর্ণ কাজ কারণ এই শেয়ার বাজারে কখনও লাভের হার অতিরিক্ত পরিমাণে থাকে আবার ঠিক সেরকম লসের হারও থাকে এইখানে বাজারদর সব সময়ই ওঠা নামা করে বর্তমানে শেয়ার বাজারে অনেক রকম ঝুঁকিপূর্ণ বা অবনতি কাজ হয় পুরোপুরি অভিজ্ঞতা না থাকলে কখনই শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা ভালো না আমার এই সম্পর্কে যথেষ্ট সচেতনতা বোধ আছে বর্তমানে শেয়ার বাজার আই টি মার্কেট একটি জনপ্রিয় পরিষেবা বহু মানুষ এখানে অর্থ বিনিময় করছে অর্থ বিনিময়ের মাধ্যমে অনেকেই বহু টাকা ইনকাম করছে এই ডিজিটাল অ্যাপগুলোর মাধ্যমে মানুষ অনেক টাকা ইনকাম করে শেয়ার বাজারের মধ্যে আমার কিছু ডিজিটাল অ্যাপ আমি ব্যবহার করে থাকি যেমন ফোন পে পেটিএম গুগুল পে এইগুলো বর্তমানে ভারতের ট্রেন্ডিংয়ে চলছে এই অ্যাপগুলো ব্যবহার করলে আমরা আমাদের প্রয়োজন মতো টাকা ব্যবহার করতে পারি এখানে টাকা ইনভেস্ট করার কোনো রকম পরিষেবা থাকে না নিজের অ্যাকাউন্ট থেকে এখানে লিঙ্ক থাকে এবং আমরা যদি কোনো সময় বাইরে গিয়েছি আমাদের হাতে কোনো টাকা নেই সেই সময় আমাদের যদি টাকার প্রয়োজন হয় আমরা ফোনপে পেটিএম বা গুগুল পের মাধ্যমে আমরা সেই টাকাটি ব্যবহার করতে পারি এবং যার ফলে আমরা কিছুটা ক্যাশ ব্যাকও পাই যেটা আমাদের একটু লাভজনক শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করার থেকে আমার এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করা অনেক ভালো মনে হয় কিন্তু এতেও একটু ঝুঁকি আছে যখন আমি পিন সেট করবো যাতে কেউ না দেখে সেই ব্যাপারটি আমাকে এড়িয়ে চলতে হবে কিন্তু যদি কেউ একবার সেই পিনটি দেখে নেয় তাহলে আমার আর সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে অন্যজন সেই পিনটি ব্যবহার করে আমার টাকা কেটে নিতে পারে তাই সেইদিকে একটু সচেতন থাকতে হবে নইলে শেয়ার বাজারের থেকে এই ডিজিটাল অ্যাপগুলো অনেকটাই ভালো বলে আমার মনে হয় তবে হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে